আমাদের স্থানীয় এলাকা বার্নপুর এই বার্নপুরে রয়েছে অনেক স্টেডিয়াম যার মধ্যে অন্যতম কয়েকটি স্টেডিয়াম হল ক্রিকেট স্টেডিয়াম ফুটবল স্টেডিয়াম বাস্কেট বল স্টেডিয়াম ভলিবল স্টেডিয়াম হকি স্টেডিয়াম ব্যাটমিন্টন স্টেডিয়াম এছাড়াও অনেক স্টেডিয়াম ইন্ডোর স্টেডিয়াম রয়েছে এই স্টেডিয়ামের মধ্যে মূলত ক্রিকেট ফুটবল ব্যাটমিন্টন হকি ভলিবল এবং বাস্কেট বল খেলা হয় এই ইভেন্টটা অংশগ্রহণ করার জন্য উনিশ বছর থেকে তিরিশ বছরের লোকজন এরা অংশ নিতে পারে এবং এই ইভেন্ট দেখার জন্য প্রচুর লোক এসে দেখতে পারেন তার জন্য নির্দিষ্ট পরিমাণ আসন সংখ্যা নির্ধারিত করা রয়েছে এই স্টেডিয়ামগুলির মধ্যে সব থেকে বড়ো স্টেডিয়ামগুলি হল ক্রিকেট স্টেডিয়াম এবং ফুটবল স্টেডিয়াম এই দুটো স্টেডিয়ামে দশ হাজার দশ হাজার করে লোক বসে খেলা দেখতে পারে